এটা কি রুচিতম রেস্টুরেন্ট আমি থেকে বলছি আপনাকে একটা দুশো প্লেট বিরিয়ানি এবং সঙ্গে এক হাজার পিস রাজভোগের অর্ডার দিতে চাই এবং আপনাদের মান খুব ভালো গুণগত মান খুব ভালো বিরিয়ানির বা মিষ্টির এই জন্য অর্ডারটা আপনাকে দিতে চাই এবং এর মধ্যে আপনি কত ছাড় দিতে পারবেন বলুন কেন না কেন না দুশো প্লেট বিরিয়ানি এবং এক হাজার পিস রাজভোগ নিচ্ছি তো আমি অন্যান্য রেস্টুরেন্টেও খোঁজ নিচ্ছি এবং তারাও অনেকটাই ছাড় দিতে পারবে বলেছে আপনি কতটা দিতে পারবেন বলুন এবারে সেই মতো আমার ভালো লাগলে আপনাকেই অর্ডারটা দেওয়ার আমার ইচ্ছা ছিল এবং আপনার ছাড়টা আমার ভালো লাগলে আপনাকে অর্ডারটা দিতে চাই সামনে আমার বোনের বিয়ে সেই উপলক্ষ্যেই অর্ডারটা দেব হ্যাঁ চোদ্দোই আষাঢ় হবে বিয়েবাড়িটা কতটা ছাড় দিতে পারবেন বলুন সেই হিসাবে অর্ডারটা আপনার আমার মন মতো হলে আপনাকে দিয়ে দেব অর্ডারটা